বাংলা ভাষা পড়াশোনা করতে আমাদের কোনো অসুবিধা হয়নি কারণ আমাদের ছোট থেকে মাতৃভাষা হচ্ছে বাংলা এই বাংলা ভাষার মাধ্যমে আমরা পড়াশোনা শিখেছি আরও বাংলা যে সমস্ত সিনেমা থিয়েটার নাটক কবিতা যে সমস্ত আসে সেইগুলো থেকে আমরা ছোট থেকে দেখে দেখে অভ্যস্ত হয়েছি এবং এই বাংলা ভাষা থেকে পড়ে আমাদের আমরা আরও উচ্চ শিক্ষা লাভ করতে পেরেছি বাংলা ভাষা এই ভাষাটা এত পরিমাণে সহজ যে যে কোনো বাঙালির পক্ষে বাংলা ভাষাটা খুব তাড়াতাড়ি ধরে নেওয়া সুবিধা হবে সে বাচ্চা থেকে শুরু করে বড় থেকে শুরু করে সবাই এই বাংলা ভাষা মাধ্যমে যারা বাঙালি বর্তমানে যারা বাঙালি তারা এইটা ভাষাটা পড়তে পারে কারণ এই বাংলা ভাষায় পড়াশোনা করতে কোনো অসুবিধা হবে না এবং আমাদের রাজ্যে অনেক পরিমাণে বাংলা মিডিয়াম স্কুল আছে সেখানে অনেক পরিমাণে বাংলার টিচারও আছে তারা বাংলা ভাষাতেই সকল বাচ্চাদের থেকে শুরু করে সবাইকে শিক্ষা প্রদান করে এই জন্য বাঙালি হয়ে আমি আর খুবই গর্বিত কারণ বাঙালি সব থেকে শ্রেষ্ঠ বলে আমি মনে করি